প্রেসার কুকার ব্যবহার করার জন্য খুব সাবধানে ব্যবহার করতে হবে রান্নাঘরে প্রেসার কুকারে সিটি ঠিকমতো দিচ্ছে কি না সেটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং প্রেসার কুকারের যে হাতল সেটা অন্তরক পদার্থ দিয়ে তৈরি হয় তাই সবসময় প্রেসার কুকার নামানোর ক্ষেত্রে অন্তরক পদার্থে হাত দেওয়া হতে পারে আবার বেশি কোনো অন্তরক পদার্থে হাত দেওয়া না তাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে